রান্নাঘরের পাত্রের মধ্যে প্রথম পাত্রটি হল বালতি যেটা রান্নার সমস্ত কাজের জন্যে একটি অপরিহার্য জিনিস কারণ বালতি করে জল এনে যা সমস্ত রান্নার কাজে সহযোগিতা করে সেই বালতি আমাদের প্রয়োজন হয় দ্বিতীয় সামগ্রী হলো বালতির সহযোগী মগ যেটা বালতি থেকে জল তুলতে ও জল অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে আমাদেরকে সহযোগিতা করে দ্বিতীয় হলো হাঁড়ি ভাত বা অন্যান্য কিছু দম জাতীয় কিছু রান্না করার জন্যে এটি একটি অপরিহার্য বাসন যা আমাদের কাজে সহযোগিতা করে বাঙালি ঘরে হাঁড়ি মানে ভাতের হাঁড়িকেই বোঝানো হয় তাছাড়াও পায়েস বিরিয়ানি অন্যান্য কাজেও সেটিকে ব্যবহার করা হয় তারপরের জিনিস হল কড়াই যেটা ভাজাভুজি বা তরকারি বিভিন্ন রকমের কাজে লাগে কড়াইয়ের প্রসঙ্গ বলতে বলতে সঙ্গে সঙ্গে চলে আসে ঝাঁজরি এবং খুন্তি ঝাঁজরি এবং খুন্তি একটি খুন্তি বিশেষ করে রান্না যে কোনো তরকারি বা অন্যান্য রান্নার জন্য ব্যবহার হয় ঝাঁজরি ভাজাভুজি বা তেল থেকে ছেঁকে তোলার কাজেও ব্যবহার হয় এবারে আরও একটি জিনিস হল কাঁটা কাঁটা বলতে আমরা ডাল বা অন্যান্য কিছুকে ঘাঁটার জন্যে বা আরও বেশি মিশিয়ে দেওয়ার জন্যে একটি তারা চিহ্নের মধ্যে দন্ড লাগানো এরকম একটি বিশেষ বস্তু দেখা যায় যেটা আমরা ব্যবহার করি তাই এরকম আরও অনেক জিনিস আছে যেমন ধরুন আপনার হাতা হাতা কিছু তুলতে কাজে লাগে চামচ ছোটো ছোটো পাত্র থেকে মশলাপাতি এসব তোলার জন্য ব্যবহার হয় হাতার ডাল বা এই জাতীয় তরল কিছু খাবার তোলার জন্য হাতার ব্যবহারের প্রয়োজন পড়ে